ভারতীয় শিল্পগুলির মধ্যে জুট শিল্প হারিয়ে গেছে যেমন এখন প্লাস্টিকের ব্যবহার প্রচণ্ড বেড়ে গেছে যার ফলে পরি পরিবেশে ভারসাম্য নষ্ট হচ্ছে আগে যেমন জুট দিয়ে মানুষ অনেক কিছু ব্যবহার করত জুটের থলি ব্যবহার করা হত জুটের ব্যাগ ব্যবহার করা হত কিন্তু আস্তে আস্তে জুট শিল্প বন্ধ হয়ে যাওয়ার পরে প্লাস্টিকের প্রচলন বাড়ার ফলে পরিবেশের ভারসাম্য যেমন নষ্ট হচ্ছে তার সাথে যেমন মাটি নষ্ট হচ্ছে পুকুরের জল নষ্ট হচ্ছে এর ফলে ভারতীয় শিল্পগুলির মধ্যে অনেক একটা মন্দার ভয়ও দেখা দিচ্ছে যার ফলে অনেক কর্মচারী তার কর্মরত থেকে পিছিয়ে যাচ্ছে আর জুট শিল্প ছাড়াও যেমন মাটির শিল্পরও প্রচলন আস্তে আস্তে বন্ধ হয়ে গেছে আমরা যেমন কালীপুজোর সময়ে দেখতে পাই অধিকাংশ বাড়িতে শুধু টুনি লাইটের প্রচলন চলে কিন্তু আগে যেমন মাটির প্রদীপের প্রচলন ছিল মোমবাতির প্রচলন ছিল আস্তে আস্তে কিন্তু এগুলো সব একটা হারিয়ে যাচ্ছে ভারতীয় শিল্প থেকে এর ফলে ভারতীয় শিল্পের যেসব কুটীরশিল্পগুলো আছে এই কুটিরশিল্পগুলো প্রায় বন্ধের বন্ধের মুখে হয়ে আসে এর ফলে অজস্র মানুষের অনেক অসুবিধা হচ্ছে আর প্রকৃতির ভারসাম্যেরও অনেক ক্ষতি হচ্ছে